পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানকে বিশেষিত করা হয় আসমুদ্র হিমাচল বলে এর কারণ হলো পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে হিমালয় পর্বত এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর তাছাড়াও আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে শিলিগুড়ি করিডোর যা ভারতবর্ষের পূর্বাংশকে আমাদের অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির সাথে যোগাযোগ স্থাপন করায় এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেসমস্ত বন্দর রয়েছে সেই বন্দরগুলির মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের সাথে আমদানি রপ্তানি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র তাও তার প্রধান কারণই হলো পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান